কোনও মানুষ যেমন একা একা থাকতে পারে না একা একা বাঁচতে পারে না তেমন পাখিরাও কখনও একা একা থাকতে পারে না বাঁচতে পারে না এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীরই বেঁচে থাকার জন্য সঙ্গীর প্রয়োজন কেউ একা একা থাকতে পারে না সেরকম পাখিরাও দল বেঁধে থাকে তাদের বাসাতে নিজেদের বাচ্চা নিয়েও তারা থাকে এছাড়াও আশেপাশে পাখিদের সঙ্গেও তাদের ভাব দেখতে পাওয়া যায় এরকমই আমি দেখেছিলাম এক দল পাখিকে আমার বাড়ির ছাদে আমি প্রতিদিনই নিয়মিত পাখিদেরকে চাল খেতে দিই তাই তারা এসে এসে কিছুটা আমরা পোষ মানা হয়ে গেছে তাই আমাকে দেখলে ভয় পায় না আমার কাছে এসে বসে সেরকম আমি কালকে পাখিদেরকে চাল খেতে দিয়েছিলাম তারা আমার সামনে এসে বসেছিলো কতগুলো পাখি একসাথে তাদের ভাষায় ডেকে চলছে আমি অনেক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে তাদের ভাব বোঝার চেষ্টা করছিলাম কিন্তু তাদের ভাব বোঝা তাদের ভাষা বোঝা আমার সাধ্য নেই তবে এইটুকু বুঝতে পেরেছিলাম যে তারা হয়তো নিজেদের মধ্যে কোনও এক বিষয় নিয়ে কথা বলছে ঠিক যেমন আমরা বন্ধুবান্ধবরা মিলে গল্প করি তারাও যেন ঠিক সেভাবে গল্প করছে মানে তাদেরও কথা বলার প্রয়োজন তারাও মনের ভাব প্রকাশ করছে তাদের ভাষা দিয়ে এটা পরিষ্কার বোঝা গিয়েছিলো এছাড়াও আমি একদিন দেখলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ একজন একটা পায়রাকে আঘাত করেছে সে নিচে পরে আছে তার পায়ের কাছটা কিছুটা জখম হয়ে গেছে তাই সে ঠিকমতো হাঁটাচলা করতেও পাচ্ছে না উড়তেও পাচ্ছে না অপর একটা পায়রা যে কিন্তু দিব্যি সুস্থ ছিলো তা সত্ত্বেও সে সেই অসুস্থ পায়রাটার কাছে ঘুরছে সে চেষ্টা করছে তাকে কীভাবে সাহায্য করতে পারে কিন্তু তারা তো অসহায় জীব কোনোভাবেই তারা সে তাকে সাহায্য করতে পারছিল না এটা আমি দেখে বুঝতে পেরে সে অসুস্থ পায়রাটাকে একটু তুলে এনে রাস্তার সাইডে একটা কল থেকে জল খাওয়ালাম তার পায়ের জায়গাটা ধুয়ে দিলাম যেই পায়রাটা সুস্থ ছিলো সে কিন্তু আমার পিছন পিছন আসছিলো সে তার সঙ্গীকে ছেড়ে যায় নি অনেকক্ষণ ধরে তাকে জল খাওয়ানো জল দেওয়ার পরে পায়রাটি খুব সুস্থ বোধ করলো সে আস্তে আস্তে উড়তে পারলো তারপর তারা দুজনে একসাথে উড়ে গেলো এবং আমার কাছে কিছুক্ষণ এসে দাঁড়ালো আবার উড়ে চলে গেলো এটা দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যেমন আমরা কোনো রকম বিপদে আমাদের আপনজনকে ছেড়ে যেতে পারি না ঠিক সেই পাখিটাও তার আপনজনকে ছেড়ে যায় নি সে নিজের বন্ধুর সাথে বা নিজের সঙ্গীর বিপদে তার পাশে ছিলো সে নিজে পারবে না জেনেও শত চেষ্টা করছিল তার বন্ধুকে বাঁচানোর জন্য এটা থেকে আমাদের এটা শিক্ষা পাওয়া উচিত যে প্রত্যেকে প্রত্যেকের বিপদে পাশে দাঁড়ানো উচিত তাদের থেকে অন্তত আমি এটা তো উপলব্ধি করতে পেরেছি